আমি কিছুদিন আগে সুন্দি ট্রাভেলস থেকে একটি অ্যাপ ক্যাবে বুক করেছিলাম তো সত্যি সত্যি এই ট্রাভেলস কোম্পানিটির অ্যাপ ক্যাব যথেষ্ট ভালো এবং এদের ব্যবহার অত্যন্ত ভদ্র এবং খুব নিরাপদে আমি বাড়িতে পৌঁছেছি তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ তাছাড়া অ্যাপ ক্যাবটি যে ড্রাইভার ছিল সে অত্যন্ত বন্ধুর মতো আমার সঙ্গে মিশেছে এবং এবং বিভিন্ন কাজে আমাকে সাহায্য করেছে এর জন্য তাকে ধন্যবাদ